আমি ছোটবেলা থেকে যে প্রাথমিক স্কুলে পড়তাম সেই প্রাথমিক স্কুলে কিন্তু বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা তা কিন্তু প্রত্যেক বছর অনুষ্ঠিত হত এবং সেই ক্রীড়া প্রতিযোগিতাতে দৌড় আলু দৌড় চকলেট দৌড় অঙ্ক দৌড় এবং বিভিন্ন বস্তা দৌড় বিভিন্ন রকমের খেলা কিন্তু সেখানে থাকত এছাড়াও মিউজিকাল চেয়ার ভলিবল পাস দ্য বল সবরকম খেলাই কিন্তু থাকত সেখানে কিন্তু পুরস্কার পাওয়ার জন্য পুরস্কার জেতার জন্য ভীষণ আপ্লুত থাকতাম এবং সেই যে খেলাগুলোতে অংশগ্রহণ করতাম মনে হত যেন আমাকেই প্রত্যেকবার প্রথম করে দেওয়া হোক আমি ছোটবেলা থেকেই বিভিন্ন প্রতিযোগিতাতে বিভিন্নভাবে অংশগ্রহণ করেছি সব বার হয়ত জয়ী হতে পারিনি কিন্তু অংশগ্রহণ করতেও কিন্তু আমি কখনও পিছপা হয়ে আসিনি এই আমাদের এই অঞ্চলের যেসব স্কুলের পাঠ্য ক্রমিক কার্যক্রম সেটা বাদ দিয়েও কিন্তু স্কুলগুলিতে বিশেষভাবে বাচ্চাদেরকে শারীরিক এবং মানসিক বিকাশ করার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি করানো হয় যেমন যোগাসন বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা জীমনাস্টিক বিভিন্ন ধরণের খেলা বিভিন্ন ধরনের হাতের কাজ কিন্তু আমাদের এখানের স্কুলগুলিতে পর্যায়ক্রমে করানোর চেষ্টা করা হয়